হ্যাঁ ভেবেছিলাম যে আমি আপনার আমি আমার রান্নার শখকে পেশা হিসাবে তৈরি করার কথা এবং আমাদের পরিবারের প্রতিক্রিয়া ছিলো যে হ্যাঁ তুমি এগিয়ে যাও রান্নাকে একটা তোমার পেশা হিসাবে কাজের পেশা হিসেবে তুমি সেটাকে নিতে পারো এই এইভাবে যেদিকে আমি এগোতে চেয়েছিলাম আমার পরিবারও আমাকে খুব ভালোভাবে সাপোর্ট করেছিলো হ্যাঁ যে বর্ধমানের মধ্যে কোনো এক জায়গায় বা কোনো একটা স্থানে গিয়ে তুমি তোমার তোমার যে খাবারের আইটেম আছে সেগুলোকে তুমি পরিবেশন করো সকলের মাঝে পরিবারের যে প্রতিক্রিয়া ছিলো খুবই ভালো